গতকাল আমি আপনাদের কম্পানির গাড়িতে করেই যাচ্ছিলাম অফিসের উদ্দেশ্যে তো তখন কি হয়ছে আপনার গাড়িটা পাংচার হয়ে যায় রাস্তাতে এবং গাড়িটার সিটগুলোর অবস্থাও খুবই শোচনীয় এবং হর্নের আওয়াজও খুবই খারাপ তো আপনি যদি এগুলো ঠিক করেন পরবর্তী সময়ে অনেকটা সুবিধা হয় এগুলো আশা করি আপনি পূরণ করতে পারবেন